সব মানুষেরই একটা মাটির টান আছে মাটির টানে বার বার সে মাটির গন্ধে ফিরে যায় সেখানে মেয়েদের যেমন বিয়ের পর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে দুটো তফাৎ থাকে তাদের সেই বাপের বাড়িটাই হচ্ছে মাটির টান মাটির গন্ধ তাদের সেখানকার যখন তারা সংসার জীবনে প্রবেশ করে তবু তারা সেখানের স্মৃতি ভুলতে পারেনা বাবা মার কথা দাদু ঠাকুমার কথা কাকু কাকিমার কথা প্রত্যেকের কথা তাদের সব সময় মনে পড়ে আর কোন অনুষ্ঠান না যেতে পারলে তাদের সে কষ্ট হয় কারণ তাদের শেকড় সেখানে আছে তাদের মনে পড়ে ছোটবেলাকার ভাই বোনের সাথে ঘোরা ঝগড়া করা খুনসুটি করা আবার তাদের সাথে নদীতে ঘোরা পুকুরে স্নান করা মাঠে খেলাধুলা করা প্রত্যেকটা কথা তার মনে পরে তার সংসার জীবনে যখন তার মেয়েকে বকতে যায় তখন তার মায়ের বকার কথা মনে পরে তার মেয়ের সংসারের ক্ষেত সংসারে এসে তার মনে পরে তার ছোটবেলাকার স্মৃতি মনে পরে তার ছোটবেলাটা কিরকমভাবে কেটেছে নদীতে ঘুরে পুকুরে ঘুরে স্নান করা মাছ ধরা হাওয়ায় মাঠে ঘুরে বেড়ানো বিকেলবেলায় মাঠে মাঠে কাশ ফুল মানে ঘুরে বেড়ানো ফুল তোলা মেয়েদের তো সবসময় মাটির টানের গন্ধে বাপের বাড়ি যেতেই হয় সে মাটির গন্ধ আজও তারা ভুলতে পারে নি যে যত দুরেই থাক সে গন্ধে তাকে ছুটে আসতেই হবে কারণ তার শেকড় সেখানে আছে তার বাবা মা যখন কোনকিছু কথা বলে বলে তার সংসার জীবনে মেয়েকে বলতে গেলেও সেটা তার মনে পরে মেয়েদের ব্যাপারে অনেকটাই মাটির টান সবসময় সেখানে চলতে থাকে